আমি অনেক ব্যবসার সঙ্গে আনুষ্ঠানিক কথাগুলির সঙ্গেও অনেক জড়িত ছিলাম অনুষ্ঠানগুলি দেখেছিলাম যে অনুষ্ঠানগুলি আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে তারা অনেক খাতির করেছিলেন এবং অনেক খাওয়া দাওয়াকেও দিয়েছিলেন এনারা এইটা একটা বড় খরচ হিসেবে ধরা যেতে পারে এই অনুষ্ঠানগুলির মধ্যে অনেকটাই আনন্দও উপভোগ করা হয় কিন্তু যিনি ব্যবসায়ী তার তারও অনেকটাই উপভোগ আনন্দ হয় যে আমি এতগুলো লোককে আমি ব্যবসাটা শুরু করছি যে আমার এইটা আমার আনন্দ হচ্ছে আমার আনন্দ অনেকটাই মানে উপভোগটা আমি অনুগ্রহ করে অনেকটাই ওই লোকজনকে জানাতে পারছি যে হ্যাঁ আপনি ব্যবসা শুরু করতে গেলে আগে শুরু করার জন্য একটি বড় মূলধনের প্রয়োজন হয় কেননা মূল্য আগে ব্যবসা শুরু করার আগে আমাদেরকে আগে ডিসিশন নিতে হবে যে আমার কোন জায়গাটায় ব্যবসা শুরু করলে আমার ব্যবসা সবথেকে ভালো চলবে সেই জায়গাটা ঠিক করে আমাকে সেই জায়গাটিকে আগে কিনতে হবে কিনে টাকা খরচ করে কিনে আমার সেই জায়গাটার মধ্যে একটা বাড়ি তৈরি করতে হবে বাড়ি তৈরি করে সেই জায়গাটার মধ্যে অনেকগুলো জিনিস রাখার মতন পজিশন ঠিক করতে হবে ঠিক করে আমাদেরকে সেই জায়গাটার মধ্যে অনেকগুলো জিনিস নামাতে হবে জিনিস নামিয়ে তবেই আমি ব্যবসা শুরু করতে পারব নাহলে কোনো রকম আমি ব্যবসা শুরু করতেও পারব না আর আমার মূলধনটাও খরচ করা আমার বেকার হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি একটা ব্যবসার জন্য অনেক টাকা খরচা করেও থাকেন সেই ব্যবসাটা আমার উন্নতি হিসাবেও আমি গ্রহণ করে থাকি